হ্যাঁ আশেপাশের জায়গা ঠিক নয় যখন আমি অফিস থেকে আর বাড়িতে আসার সমায় দুবার এরকম সমস্যায় পড়েছি যেখানে একবার সল্টলেক থেকে আমি তো কলকাতার বাসিন্দা সল্টলেক থেকে দক্ষিণ কলকাতায় আমার বাড়ি সেখান থেকে একবার কোনো শট স্ট্রাইক হওয়ার জন্যে ওখান থেকে কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যাচ্ছিলো না আধঘন্টা এক ঘন্টা অপেক্ষা করেও যখন কিছু নেই আর কোনো পাবার আশাও ছিলো না তো তখন মনে জোর করে একদম ওখান থেকে হাঁটা দিয়েছি সল্টলেক থেকে হেঁটে যখন এসে গেছি প্রায় রাসবিহারীর কাছে এসে গেছি তখন দেখি কিছু কিছু ট্রান্সপোর্ট পাওয়া যাচ্ছে কিন্তু তারপরে ভাবলাম যে এতো দূর যখন হেঁটে এসেই গেছি তখন একটা হাঁটারই রেকর্ড করে নিই তো আমি পুরো সল্টলেক থেকে বাড়ি অব্দি ছ ঘন্টা হেঁটে আমার বাড়িতে পৌঁছেছিলাম এইটা তো অনেক পরিপক্ক বয়েসে আমার মনে হয় এটা দু হাজার কুড়ি সো সালের কথা হবে আর তার আগে আমি যখন আমার চাকরি জীবনের প্রাথমিক দিকে তখন আমার বিডন স্ট্রিটে অফিস ছিলো তো ওই বিডন স্ট্রিটেও ওই রকম একটা কোনো ওরকম ধর্মঘট বা এসব জন্যও গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছিলো না তো ওইখানেও আমার এক আত্মীয়র বাড়ি থাকা সত্ত্বেও আমি কিন্তু ওইখান থেকেই পুরো হাঁটা মেরে দিয়ে মানে ওই বিধান বিধান স্ট্রিট হয়ে তারপরে কলেজ স্ট্রিট হয়ে ওই সব হয়ে ধর্মতলা হয়ে ওই চেতলা হয়ে আমার নিউ আলিপুরের কাছে আমার বাড়িতে পৌঁছেছি তা এই দুবার একটা আমার চাকরি জীবনের প্রাথমিকভাবে আর আর একটা আমার চাকরি জীবনের পরবর্তী সময় দুবার হয়েছে এরকম ভ্রমণ ভ্রমণ ঠিক নয় মানে অফিস থেকে আসার সময় ওই পরিবহন সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি এবং সেটা সুস্থভাবে সেটাকে উপভোগ করেছি